হ্যাঁ বলছি আমি একটা জামা প্যান্ট কাটাবো

না বাড়িতে আসতে হবে মাপ নিতে

বলছি আপনার জামার বানি কত আর প্যান্টের বানি কত

একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা তা ও একটু কমিয়ে নেওয়া যাবে না আপনি কাটান কেমন না এখন তো সময়ের সঙ্গে তো একটু ফিটিংস তো অবশ্যই প্রয়োজন রোজ তো কম ব্যবহার করা হয়